পোকামাকড়ের কামড় থেকে নিরাময়ের জন্য আমাদের গ্রামের জনপ্রিয় অনেক ঘরোয়া প্রতিকার রয়েছে যেমন মৌমাছি মৌমাছি যাতে ঘরে বা ঘরের পাশে আসতে না পারে সেই জন্য কোথাও মৌমাছি দেখলে ঘরের মধ্যে ধোঁয়া জ্বালিয়ে কিছু একটা জ্বালিয়ে সেই ধোঁয়া দিয়ে মৌমাছিকে তাড়িয়ে দেওয়া হয় ধরুন যেমন মশা মশা যাতে ঘরে ঢুকতে না পারে সেই জন্য মশার জন্য আলাদাভাবে কিছু ধূপ জ্বালিয়ে বা কিছু একটা জ্বালিয়ে সেই ধোঁয়া দিয়ে মশা কে তাড়ানো হয় বা মশার জন্য মশারি টাঙানো হয় যেমন তাছাড়া কিছু পোকামাকড় আছে তার জন্য ঘরের চারিপাশে ব্লিচিং পাউডার বা নুন ছড়িয়ে দিলে কোনও পোকামাকড় ঘরে আসতে পারে না তো এইভাবেই ঘরে পোকামাকড়ের কামড় থেকে প্রতিকার পাওয়া যায়